আগে কাঁচা রাস্তা ছিল এখন পাকা রাস্তা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে এবং রাস্তার ধারে ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে আগে রাস্তা খুব খারাপ ছিল এখন রাস্তা খুব ভালো হয়েছে তার জন্য মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারে আর রেলপথ চন্দ্রকোনা রোডে রেলপথ আছে আর রেলপথের জন্য মানুষ অনেক খুব তাড়াতাড়ি হচ্ছে একজায়গা থেকে অন্য জায়গা যেতে পারে আর বিমানবন্দর নেই আর জনপরিবহনের জন্য মানুষ বাসে বা ট্রেনের সাহায্য়ে অনেক যাতায়াত করতে পারে ব্যবস্থার সুযোগ সুবিধা হয়েছে আর কাছে গেলেও টোটো মোটর সাইকেল আছে তারজন্য মানুষকে হাঁটতে হয় না কষ্ট করতে হয়না খুব সহজেই চলে যেতে পারে